কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষে মানুষ শিল্পীদের মানব শিল্পীদের জায়গা নিতে পারবে না কারণ তা হয়তোই অনেক তাড়াতাড়ি সব কাজ করতে পারে কিন্তু মানবদের মানুষের শিল্পের যে কাজ তা তার পক্ষে করা সম্ভব নয় হয়তো সে জটিল কাজগুলি খব খুব সহজেই পরিপূর্ণ করতে পারে কিন্তু যে কাজটা একটা মানুষ তিন চার দিন ধরে করে তার হাতের যে ছোঁয়া একটা জিনিসে প্রতিফলিত হয় যেমন শাড়িতে কাজ করা এক তার জন্য কত দিন ধরে কত কষ্ট করে একটা মানুষ করে থাকে তা এ আই হয়তো কিছু মিনিট কিছু সময়ের মধ্যেই করে দিতে পারে কিন্তু তা এ আই একটা ভালো বৈজ্ঞানিক দিক থেকে খুবই ভালো জিনিস কিন্তু তা মানব শিল্পে অনেক কাজে লাগতে পারে কিন্তু আমার মনে হয় না তা শিল্পীদের কখনও জায়গা নিতে পারে তার জায়গা নেওয়ার জন্য তাকে সেই পরিপূর্ণ মানুষের মনের আবেগ ধারণা জ্ঞান সবই জানতে হবে কিন্তু এ আইয়ের মধ্যে সেগুলি এখনও নেই আর কখনও তার মধ্যে একটি মানুষের আবেগের ধারণাও আসতে পারে না বিজ্ঞান উন্নত হয়েছে সব দিক থেকেই হয়েছে কিন্তু শিল শিল্পীদের যে জায়গা তারা যে শিখ তাদের যে গঠনভাবে তারা শিখেছে তাদের কাজ তা এ আই কখনও করতে পারবে না